না রান্নাকে আমি ভালোবেসে করি এটা প্রফেশন হিসাবে বেছে নেওয়ার কোনো অপশানই আমার কাছে নেই আমার ভালোবাসা এবং একটা শখ যে সময় সুযোগ পেলাম একটা নিত্য নতুন খাবার আমি বানিয়ে নিলাম যে খাবারটা অবশ্যই সুস্বাদু হবে এবং পরিবারের আর পাঁচজনকে খাইয়েও সুখ্যাতি অর্জন করা যাবে সেদিক থেকে রান্না বান্নার শখটা শখের মধ্যেই রাখার ভালো এবং তার মধ্যে রাখার চেষ্টা করি একে প্রফেশন হিসাবে রাখার এটাকেই আমার আগামী দিনের পেশা হিসাবে রেখে দেওয়ার কোনো ইচ্ছে আমার নেই